হ্যাঁ বলি যে আপনি টোটোটা নিয়ে রং রুট দিয়ে যাচ্ছেন এটা কি ঠিক হচ্ছে আপনার তো এইটা রুট নয় কিন্তু এটা তো সবই বুঝতে পারলাম কিন্তু এটা তো আপনার রুট নয় হুঁ তো এইগুলো তো ঠিক না তাই না এইভাবে চলাফেরা করাটা রং রুটটা আপনাকে দেখতে হবে না আপনি আপনার প্যাসেঞ্জারের দিকটা দেখবেন আইন অমান্য করে

ট্রাফিক নিয়ম আপনি মেনে চলবেন না

যেমন এক একটা রুটের তো ভাগ থাকে তাই না এটা তো আপনার রুট নয়

কিন্তু আপনারাই যদি এইভাবে ভুল করেন তাহলে হবে কী করে রাস্তায় তো গাড়ি তো প্রচুর হয়েছে বুঝতে তো পারছেন

দেখুন একটু দেখেশুনে চলবেন হুম হুম একটু দেখেশুনে চলবেন তাহলে

হুম ঠিক আছে